হ্যালো হ্যাঁ ম্যাম বলছি যে এবার স সবজি মার্কেট খুব ভালো সবজি ভালো উঠেছে এবার আপনি সবজি টবজি নেবেন সবজি এরকম আছে এই যে ভেন্ডি মানে ভেন্ডি আছে ঝিঙে উঁচ্ছে কুমড়ো বেগুন আছে এর বাজারে তো এই রকম ভেন্ডির তো এরকম তিরিশ চল্লিশ টাকা কেজি হয় এবার আপনি কীরকম ভাবে দেবেন না না বিনা সারের সবজি ম্যাম এটা বিনা সারের একদম জৈব সারের আর কি হুম না না এরকম ম্যাম দেখুন এটা অনেক খুব খুবই লস হয়ে যাবে আমাদের আমরা বিনা সারের সবজি দেবো আপনাকে ভালো মাল দেবো আপনি দামটা আপনাকে ঠিকঠাক দিতে হবে ম্যাম এইভাবে হুম তিরিশ তিরিশ টাকা হয় না ম্যাম দেখুন এই বাজারে বাজারে এমনি সাধারণ ভেন্ডি যেগুলো আসছে সেগুলো তো আপনার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আছে আমার তো সারের না আমার ভালো সবজি একদম বিনা সারের যেটা শরীরের জন্যও ভালো হবে ম্যাম আম আপনি প্লিজ এরকম অত কমে হয় না এবার আপনি তো প্রায় সময় আমার এখান থেকে সবজি নেন তাই জন্য আপনাকে বলছিলাম আমনি ম্যাম শুনুন তা ঠিক আছে রাখুন আর কি বলব